আমি একটা অফিসে কাজ করি কাজ ছুটি করার পর আমি অটোর জন্য অপেক্ষা করছি হঠাৎ রাত্রি যতো গভীর হয়ে আসছে আমি ভাবছি কী করে বাড়ি ফিরবো বাস কিংবা ট্রেনে করে যাবো কি তখন আমার সামনে একটা অটো এসে দাঁড়ালো আর বললো দিদিভাই আপনি কোথায় যাবেন আমি বললাম বাড়ি যাবো তখন আমাকে অটো চালক পিক আপ করে নিয়ে চলে গেলো